শিক্ষা সমাজের একটি অঙ্গ শিক্ষাক্ষেত্রে এখন আমরা অনেক এগিয়ে বাবা মা চেষ্টা করছে আমাদেরকে অনেক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর কর্মসংস্থানের দিক দিয়েও এখন অনেকটা এগিয়ে গেছে মানুষ অনেক জায় আমরা অনেক জায়গায় কাজ করছি আর সামাজিক দিক দিয়ে অনেকটা পিছিয়ে আছি সামাজিক দিক দিয়ে সবাই এক জায় আমরা সব জায়গায় একা যেতে পারি না বাবা মায়ের সাহায্য লাগে সব জায়গায় তো বাবা মা যেতে পারে না তাই অনেক অসুবিধা হয় সম্মুখীন হতে হয়